বাইক চালানোটা একটা আর্ট এই বাইক চালানোর জন্যে বিশেষ করে সিগনাল লক্ষ্য করা উচিত সিগনালেনে অনেক সময় দেওয়া থাকে কনজেস্টেড এরিয়াতে তিরিশ কিলোমিটার পার আওয়ার মানে তিরিশ কিলোমিটারের মধ্যে চালাতে হবে কোনো কোনো জায়গায় পঞ্চাশ ম্যাক্সিমাম লিমিট থাকে এইগুলো ফলো করে যেখানে ফাঁকা জায়গা দেখা যাবে সেখানে একটু গতিতে চালানো এবং যানজটা রাস্তায় একটু ধীরে চালানো এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে যাতে বিপদের সম্মুখীন না হতে হয় এবং তার সঙ্গে সতর্কতা হিসাবে হেলমেট বুট অবশ্যই রাখা প্রয়োজনীয় এবং পুলিশের নির্দেশ মানা বিশেষভাবে জরুরি